ঝাড়গ্রাম জেলার কিছু উল্লেখযোগ্য ঐতিহাসিক ল্যান্ডমার্ক বলতে যেমন ঝাড়গ্রাম ডিয়ার পার্ক আছে তারপর রাজবাড়ি আছে তারপর চিল্কিগড় আছে হ্যাঁ যেগুলোতে মানুষ অনেক ঘুরতে যায় চিল্কিগড়ে মানুষ পূজো দিতে যায় যেমন ঝাড়গ্রাম ডিয়ার পার্ক যেখানে মানুষ ঘুরতে যায় নিজের অবসর সময় কাটাতে যায় তারপর বিকেলের সময় অনেকে আছে আশেপাশের এলাকার লোক যেগুলো ঝাড়গ্রামের বাসিন্দা তারা ঘুরতে যায় তারপর ইস্কুলের যে বাচ্চারা আছে তাদের সেরকম কোনো ডিয়ার পার্কে বা কোনও কিছুতে ইস্কুল ড্রেস পরে অ্যালাও করে না তো সবাইকে এমনি নর্মাল ড্রেস পরে যেতে হবে হ্যাঁ এটাতে কোনও আগের থেকে কোনো বুক করতে হয় না সেখানে গিয়েই সবকিছু করতে হয়